আমি যখন জঙ্গলে পাখি দেখতে গিয়েছি দেখে যে আমার অভিজ্ঞতা হয়েছে আমি তার ভিত্তিতে বলব যে পাখি দেখার জন্য সেটার সরঞ্জাম এবং দূরবীন এবং ছবি তোলার জন্য ক্যামেরা আর পাখিদের ডাক রেকর্ডিং করার জন্য টেপ রেকর্ড পাখি যারা প্রেমী হবে এবং পাখি নিয়ে যারা গবেষণা করবে তাদেরকে এই সরঞ্জামগুলো অবশ্যই দরকার দূরবীনটা এই জন্য দরকার জঙ্গলে পাখি দেখার ক্ষেত্রে অসুবিধা হলো জঙ্গলে পাখিদের ডাক শোনা যায় কিন্তু দেখা সম্ভব হয় না দূরবীন হলে সেটা কিন্তু সম্ভব হয় দূরবীনের কাজ হলো দূরের জিনিসকে কাছে দেখানো তাহলে দূরে যদি কোনো পাখি বসে থাকে যেখানে আমাদের চোখ যাওয়া সম্ভব নয় সেই পাখিটাকে কিন্তু আমরা দূরবীনের সাহায্যে খুব ভালোভাবে দেখতে পারি আমার যেরকম একটা ধনেশ পাখি দেখার ইচ্ছে ছিল আমি নর্থ বেঙ্গল জঙ্গলে গিয়ে অনেক দূরের থেকে ধনেশ পাখিটা দেখতে পাচ্ছিলাম কাছ থেকে ধনেশ পাখিটা দেখতেই পাচ্ছিলাম না এবং আমার জঙ্গলের ভেতরেও যাওয়াটা সম্ভব হচ্ছিল না সেই ক্ষেত্রে কিন্তু দূরবীনের মাধ্যমে আমি ধনেশ পাখিটাকে সুন্দরভাবে দেখতে পেয়েছি তো এই জন্যই বলছি দূরবীন থাকাটা অবশ্যই দরকার